বর্তমান সরকারের অনুকূল্যে এখন বড়ো আ আমার বাড়িতে এলপিজি গ্যাসের সংযোগ রয়েছে এবং এ এটি হল ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এছাড়াও উজ্জলা নামক প্রকল্পে আমি গ্যাসের কানেকশান পেয়েছি এবং এছাড়া এর আগে আমাদের রান্নার সরঞ্জাম বা অভিজ্ঞতা বলতে মূলত কাঠ খড় বা বিভিন্ন বনজাত জ্বালানি ছিল ব্যবহার হতো এ এবং এএটিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো বিভিন্ন জ্বালানির অপ্রাচুর্য বা অপর্যাপ্ত জোগান ঘরের জ্বালানি কাটা জ্বালানি কাঠের জোগান না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো এবং এর থেকে বর্তমানে উন্নত পযুক্তিতে এলপিজি গ্যাস গ্যাসের জন্য রান্না অত্যন্ত তাড়াতাড়ি হতে পেরেছে এর আগে যেহেতু ছিল এই সুবিধা ছিল না ফলে দীর্ঘক্ষণ ধরে না তাপের মাধ্যমে রান্না করতে হতো এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো